মাছ ধরার জন্য ডিঙ্গা নৌকা ব্যবহার করা হয় অন্যান্য নৌকার থেকে এই নৌকাগুলো আলাদা হয় অন্য নৌকায় যাত্রী বসে একখান থেকে অন্যখানে পরিবহন করতে পারে কিন্তু ডিঙা নৌকা দুজনই বসতে পারে এবং এগুলো মাছ ধরার কাজে ব্যবহার করা হয় নদীতে মাছ ধরতে ডিঙা নৌকা ব্যবহার করা হয় অন্য নৌকাগুলো আকারে বড়ো হয় ডিঙ্গা নৌকাগুলো ছোটো হয় গ্রামের বাড়িগুলোতে এমন নদী কাছাকাছি বাড়িগুলোতে গ্রামাঞ্চলে প্রায় প্রতিটি বাড়িতেই একটি করে ডিঙ্গা নৌকা দেখা যায় আর আমার আমার কোনো নৌকা নেই আমি আমি যতটুকু বললাম আমার চারিপাশের বাড়িগুলো গ্রামের পরিবেশ এবং আমার মামার বাড়ি দে আমার মা বাড়িতে দেখেছি ডিঙা নৌকো ধন্যবাদ